পর্যটকরা এদিকে আসে থাকার ব্যবস্থা আছে মাসে যেদিন থাকে সেই হিসাবে টাকা পয়সা নেওয়া হয় তারপরে খাবার ব্যবস্থাও আছে সরকার থেকে কিছু এখানে বাড়ি ঘর লজগুলো করে দিয়েছে সেখানে তারা থাকে বিভিন্ন নতুন জায়গা আছে পার্ক আছে সামনে মন্দির আছে খেলার মাঠ এইসব জিনিসপত্রগুলো আছে স্ট্যুরের দেখানোর জন্য লোক থাকে লোক তারা নিয়ে যায় বিভিন্ন জায়গায় দেখানো হয় খাবার খাবারও এখানে ব্যবস্থা হয়ে যায় এখানেও যেগুলোতে মে থাকা হয় সেখানেই আছে রাস্তায় রাস্তাতে খাবার পাওয়া যায় সেটারও অসুবিধা নেই